গ্রামীণ সম্প্রদায়ের জন্য খেলাধূলার গুরুত্ব ও তাৎপর্য ব্যাপকভাবে অনুভাবিত হয় এখানে কিছু মূল দিক তুলে ধরা হল যা গ্রামীণ জনগণের মধ্যে খেলার গুরুত্ব নিয়ে প্রতিফলিত হতে দেখা যায় এক নম্বর হল সামাজিক সংহতি এবং সম্প্রদায় গঠন গ্রামীণ এলাকায় খেলাধূলা সামাজিক জীবন ও সম্প্রদায় গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গ্রামের মানুষেরা সাধারণত একটি টুর্নামেন্ট খেলার আয়োজন বা স্থানীয় ম্যাচে অংশগ্রহণ করে তাদের মাঝের সম্পর্ক গড়ে তোলে এবং সামাজিক বন্ধন মজবুত করে গ্রাম পর্যায়ে খেলাধূলার কার্যক্রম পরিবার এবং প্রতিবেশীদের মধ্যে সহযোগিতা ও একতা বাড়ায় স্বাস্থ্য এবং সুস্থতা খেলাধূলা শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নয়ন ঘটায় গ্রামীণ জনগণ যারা প্রাত্যহিক জীবনে শারীরিক পরিশ্রম করেন তাদের জন্য খেলাধূলা একপ্রকার বিনোদনের পাশাপাশি শরীরের কার্যকারিতা বজায় রাখে এটি বিশেষ করে শিশুদের এবং যুবকদের স্বাস্থ্যকর জীবনযাপন এবং শারীরিক ফিটনেস বজায় রাখতে সহায়তা করে সৃজনশীলতা ও মনোবল উন্নয়ন খেলাধূলা খেলাধূলা যুবকদের সৃজনশীলতা ও মনোবল উন্নত করতে সহায়ক এটি তাদের সমস্যা সমাধানে দক্ষতা ধৈর্য এবং নেতৃত্বের গুণাবলী উন্নয়নে সাহায্য করে খেলাধূলার মাধ্যমে যুবকরা নিজেদের প্রতিভা প্রকাশ করতে পারে এবং আত্মবিশ্বাস অর্জন করে অর্থনৈতিক সুবিধা গ্রামীণ খেলার আয়োজন কিছু অর্থনৈতিক সুবিধা এনে দিতে পারে স্থানীয় টুর্নামেন্ট এবং ম্যাচগুলির মাধ্যমে ছোট আকারের অর্থনৈতিক কর্মকাণ্ড সৃষ্টি হয় স্থানীয় ব্যবসায়ীরা এই ইভেন্টের মাধ্যমে তাদের পণ্য বা সেবা প্রচার করতে পারেন এবং গেমের দর্শকরা স্থানীয় অর্থনীতির অংশীদার হয়ে ওঠে